হ্যাঁ কে হ্যাঁ বলছি ও আচ্ছা বলুন বলুন স্যার আচ্ছা ও ভালো তো তাহলে আচ্ছা তো তো পিকনিকে কোথায় যাওয়া হচ্ছে আচ্ছা তো আর কী কী তো ওখানে কিছু মানে অভিভাবকরা কি যেতে পারবে আচ্ছা তো ওখানে পিকনিকে সকাল থেকে রাত অব্দি কিছু মেনু বললে তো ভালোই হয় মাটন হবে না মাটন মাটন একটু করতে পারতেন আচ্ছা তো সে স্কুল আপনার সঙ্গে কে কে যাচ্ছে মানে স্কুলে কি বাকি সব ছেলেরা যাচ্ছে নাকি আচ্ছা তো কখন থেকে গাড়ি ছাড়বেন আপনারা

আচ্ছা হ্যাঁ সে তো ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে কালকে গিয়ে তাহলে আপনার স্কুলে কথা বলে নেব আপনার সঙ্গে পেমেন্ট টেমেন্ট করে দেবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক